আগেকার দিনে প্রায় প্রত্যেকের বাড়িতে কুঁয়ো ছিলো যেখান থেকে মানুষ দড়ি দিয়ে জল তুলতো এতে মানুষের বিরাট কষ্ট হতো তারপর গীষ্মকালে জল অনেক নিচে নেমে যাওয়ার ফলে মানুষ দড়ি দিয়ে জল তুলতে পারত না হাতে ব্যথা হয়ে যেত বুকে ব্যথা করত নুয়ে কোমর ব্যথা হয়ে যেত তাতেও মানুষ তার জল তুলতো কুঁয়ো থেকে এরপর আস্তে আস্তে চাকার ব্যবস্থা হল তখনও মানুষের কষ্ট হতো তবু দড়ি টানার থেকে যে ঘুরঘুরির সাহায্যে জল তুলে মানুষ অনেকটা আরাম পেত ওই জল মানুষ তুলতো বর্ষাকালে খুব একটা কষ্ট হতো না কারণ জল তখন একটু উঁচুতেই থাকত এরপর ধীরে ধীরে বৈদ্যুতিক কারণের জন্য মানুষ কুঁয়োতে মোটর লাগালো এবং তাতে অনেকটা সুবিধা হল আগেকারে মানুষ প্রচুর কষ্ট পেত বলে এখান এখনকার মানুষ এতটা কষ্ট পায় না কারণ বৈদ্যুতিক মোটরের সাহায্যে তারা জল তুলে এবং খুব সহজে তারা পাইপ দিয়ে বালতিতে জল ভরতে পারে এবং বাড়ি নিয়ে যেতে পারে এতে মানুষের অনেকটা কষ্ট কম হয় এবং অনেকদিন অনেক ইয়ে পরিশ্রম তাদের কমে যায়